না না কোনো প্রবলেম হবে না আমাদের লোকেরা কাজ করছে এই নিয়ে তো আপনাদের সুরক্ষিতভাবে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের তবুও কোনো রকম কোনো প্রবলেম হবে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সকাল বিকেল রাত একই যেরকম হয় সেরকমভাবেই বলা আছে সেইভাবেই দেওয়া হবে খাওয়া দাওয়া নিয়ে কোনো রকম কোনো অসুবিধা হবে না শুদুমাত্র আপনার কতো দিনের জন্য যাবেন একটু বললে আমাদের তাহলে আর কি হিসাব করতে সুবিধাটা হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা হবে না আমাদের তো রয়েইছে হ্যাঁ লাঞ্চের ব্যবস্থা আছে ভাত চিকেন সবজি ডাল যেরকম নরমাল লাঞ্চে থাকে সেরকম আছে আর রাতে বিরিয়ানি হ্যাঁ ডিনারে বিরিয়ানি আছে স্পেশাল বিরিয়ানি অফার আছে এরপরে আপনার টাকার রেঞ্জ অনুযায়ী আমরা খাবারটাকে একটু মেনটেন করার চেষ্টা করি

হ্যাঁ একটা রুমের মধ্যেই আপনি চাইলে একটা নিজেস্ব রুম নিতে পারেন আর একটা রুমেতে দু তিনজন থাকতেই পারে সেটা আপনাদেরকে নি দেখে নিতে হবে সে ব্যাপারটা না না জল নিয়ে কোনো রকমের অসুবিধা হবে না সেই রকম আপনাদের হোটেলের সাথে কথা বলা আছে আর টাকাটার একটু ব্যাপারটা যদি আগে কিছু অ্যাডভান্স পেমেন্ট করতেন তাহলে আমাদের একটু সুবিধা হতো কারণ যাতায়াতের ব্যাপারটা তো রয়েছে পুরোটাই তো আমাদেরকে দেখতে হবে অ্যাডভান্স তিন হাজার দিলেই হবে বাকিটা আপনি পরবর্তী ক্ষেত্রে দিতেও পারেন অ্যাডভান্স তিন হাজার পাঠিয়ে দিলেই হবে হ্যাঁ হ্যাঁ আমাদের এই নম্বরেই ফোনপে হয় আপনি এই নম্বরে পাঠিয়ে দিন আপনার কোনো রকম অসুবিধা হবে আপনাকে সুরক্ষিতভাবে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের আচ্ছা হ্যাঁ ঠিক আছে